ভারতের সরকারি ভাষা বলতে আমরা বাংলা ভাষা আর হিন্দি ভাষাকে তুলনা কেন করি কারণ বাংলা ভাষাটা আমাদের খুব মধুর লাগে আর হিন্দি ভাষাটা আমরা তো সব সময় বলি না আর বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা তো এই জন্য আমরা হিন্দি ভাষাটা অতটা বলতে পারি না আর মানে আমাদের ভালো লাগে না আর আমাদের বাংলা ভাষাটাই আমাদের ভালো লাগে শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে আর চেষ্টা করি সব জাগায় বাংলাটা বলার কিন্তু সব জায়গা তো আর বাংলা বলা যায় না মানে যারা এখানে আমাদের এখানে অনেকে বসবাস করে যারা হিন্দি হিন্দিওটা দরকার হয় অনেক ভাষাই দরকার হয় তো তাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করি ওরাও আমাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে পারে আবার অনেকে আমাদের সঙ্গে থেকে বাংলা ভাষাটা শেখার চেষ্টা করে শিখতে চায় বলে তোমাদের বাংলা ভাষাটা খুব ভালো লাগে একটু আমাকে শিখিয়ে দিলে ভালো হয় তো শিখতে চায় এই যে শিখতে যখন চায় তখন আমাদেরই মাতৃভাষাটা যখন শিখতে চাইছে তখন আমাদের কাছে একটা গর্ব হয়ে ওঠে যে যে আমাদের বাংলা ভাষাটা শিখতে কেউ চাইছে তো এই জন্য আমাদের খুব বাংলা ভাষাটা আমাদের সব থেকে বড়ো প্রিয় আর রবীন্দোনাথ ঠাকুর তো আমাদের মানে আমাদের ভগবানের মতন উনিও আমাদের বাংলা ভাষায় ভালো করে গান বাজনা সব শিখিয়েছে তো বাংলা তো আমাদের মাতৃভাষা এমনিতেও আর এই বাংলাটাকে ভোলা যায় না এই জন্য বাংলা ভাষাটা তো আমাদের এক মধ্যে থেকেই যাবে